হ্যালো এ হাতারি তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ভাই ভালো আছেন হ্যাঁ হ্যাঁ দেবাংকুরদা বলছি বলছি যে ভাই আমার আমি তো মাঝে মধ্যেই তোমাদের ওখান থেকে তোমাদের বিরিয়ানিটা তো খুব ভালো হয় তা একটা কাজ করো না আজকে বাড়িতে ঠিক করলো আমার আজকে ছেলেও বায়না করছে যে হাতারিতেই খাবে তোমাদের বিরিয়ানিই খাবে তা একটা তুমি দু প্লেট চিকেন বিরিয়ানি আর একটা চিকেন চাপ এক প্লেট এক প্লেট গ্রিন স্যালাড দেবে দাও গে একটা একটা গ্রিন স্যালাড করে দাও একটা গ্রিন স্যালাড দাও একটা চিকেন চাপ দাও আর দুটো বিরিয়ানি চিকেন বিরিয়ানি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওকে ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ঠিক আছে